আমি একজন বাঙালি বাংলা আমার মাতৃভাষা তাই বাংলা ভাষা আমার ভালোভাবেই আয়ত্ত করা রয়েছে বাংলা ভাষায় লিখতে বা পড়তে আমার কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি এখনও পর্যন্ত